আমি আমার নিজের ব্যবহার ও কথা বলাকে নিজের বড়ো শক্তি বলে মনে করি কারণ আমি আমার নিজের ব্যবহার ও কথা বলার মধ্যে দিয়ে সকল মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করতে পারি এবং তাদের সাথে তাদের মন জয় করতে পারি এবং আমার কথা বলার মাধ্যমে অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে এবং এই জন্য আমি আমার কথা বলার দিকটিকে সবচেয়ে বড়ো শক্তি বলে মনে করি আর আমি আমার সহজ ও সরলতাকে নিজের দুর্বলতা বলে মনে করি কারণ আমি প্রায় মানুষের সাথেই সহজ সরলভাবে কথা বলি এবং তাদের সাতে সহজ সরলভাবে মেলামেশা করি যার জন্য তারা আমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে তাই এই সহজ সরলতাকে আমি আমার দুর্বল দিক বলে মনে করি যেখানে কঠিন হয়ে কথা বলার কথা সেখানেও আমি অনেক সময় সহজ সরলভাবে কথা বলি এই জন্য আমি এই সহজ সরল দিকটিকে আমার সবচেয়ে দুর্বলতার দিক দিক বলে মনে করি